খেলাধূলা আমাদের লোকেদের জন্য একটি চাপ মুক্ত এবং উপভোগ্য পথ প্রদান করে শুধু লোকেদের জন্য নয় বাচ্চাদের জন্য বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই খেলাধুলা শারীরিক এবং মানসিক শান্তি প্রদান করে এই বা চাপ মুক্ত করে এই মানুষের মন মেজাজ ঠিক রাকতে এ বিকেলটা টাইমটা অন্তত খেলা খুবই প্রয়োজন অন্য বাচ্চাদেরও পড়াশোনায় মন সব সময় পড়াশোনা না করিয়ে একটা টাইম তাদেরকে খেলতে পাঠানো বা তাদের সাথে খেলাধুলা করা তাদের মাথার ব্রেন পরিষ্কার থাকে এবং এবং বয়স্কদের ক্ষেত্রেও ও তাদের চাপ চাপ মুক্ত হয় হয় তাই খেলাধুলার সাথে সবাই জড়িত থাকলে এটি খুব চাপ মুক্ত প্রদান উপভোগ্য করে কেননা খেলাধুলার মধ্যে থাকলে এ যে মানসিক বা শারীরিক আনন্দ পাওয়া যায় এই এই জন্যই খেলাধুলা আমাদেরকে চাপ মুক্ত রাখে